হ্যাঁ আমি একবার ভুল করেছিলাম সেটা হচ্ছে ফেল করেছিলাম সেটার জন্য বাড়িতে বকাবকি করছিলো তো মানে সেই বারে সেই সময় আর কি মানে অন্য একটা অসুবিধা ছিল সেই জন্য মানে স্কুল টিস্কুল এদিকে মানে বাঁদরামি মেরেছি খুব সেই জন্য ফেল করেছিলাম সেই জন্য বাড়িতে বকাবকি করছিলো মারধোর করেছিলো সেই সময় বলেছিলাম যে আমি ভুল হয়ে গেছে যে আমি আর কোনোদিন করবো না তারপরে কিছুদিন ফের আবার ঠিকঠাক হয়েছিলো তারপরে ফের আবার আবার ফের আবার ফের কিছুদিন পরে আবার স্কুলে তারপরে যাও যেতে বারণ করছিলো স্কুলে গেলাম তারপরে ফের আবার টাকা পয়সা দিচ্ছিলো না যে স্কুলে ভর্তি ভর্তি করবো না ছেলে বদমাস হয়ে গেছে সেই জন্য তারপর বলার পরে ফের আবার ভুলটা আবার সংশোধন করে নিলো তারপরে বলল যে ঠিক আছে যাও ইস্কুলে যাও